হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ কোনো ব্যাপার না আপনি থাকতে পারেন নিশ্চয়ই কেন নিয়ে যাব না আপনি কবে যাবে বলুন তো ডিসেম্বর ডিসেম্বরের তো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আমার তো একটা ভাড়া ধরা আছে রুম সব ধরা আছে দেখি কথা বলি যদি ফ্রি হই তো আমি আপনাকে জানাবো ঠিক আছে আমি তোমার হচ্ছে আমি আমি আপনাকে ঠিক রাত আটটার দিকে আমি জানিয়ে দেব ঠিক আছে এখন রাখুন আমি পরে আমি দেখছি আমি ঠিক জানিয়ে দেব